হ্যাঁ আমি একটি বাইক চালানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং সেখান থেকে আমি ট্রফিও জিতেছিলাম বাইক চালানোর পথগুলি এই রাইডারদের প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে চলার সময় প্রকৃতির সাথে সংযোগ করার সময় অফ রোড রাইডিংয়ের উচ্ছ্বাস অনুভব করতে দেয় এই পথগুলি নবজাতক এবং অভিজ্ঞ রাইডার উভয়ের জন্য উব উপযুক্ত এবং বিভিন্ন স্তরের অসুবিধা রয়েছে বাইক চালানোর ট্রেগুলি প্রতিদিনের জীবনের চাপ থেকে একটি আনন্দদায়ক ডাইভারশন দেয় হালকা ঝোঁক এবং হৃদয় স্পন্দনকারী অবতরণ সহ পর্বত পুরুষদের জন্য সাইকেল এবং মহিলাদের এই পথগুলি অন্বেষণ করার জন্য সেরা